আমি একটা রেস্তোরাঁতে খাবারের অর্ডার দিয়েছিলাম তো সেই রেস্তোরাঁয় নাম হচ্ছে এবেলা ওবেলা তো ওখানে যখন আমি অর্ডার দিয়ে খাবারের জন্য যাই সেখানে খাবারের দাম প্রচুর ছিল আর ওখানকার একটা কুপন আমার কাছে থাকে এরপর আমি ওখানকার মালিকের সাথে কথা বলি যাতে খাবারের দাম আরো খানিকটা কমিয়ে দেয় তাহলে আমার মানে টাকাটা দিতে সুবিধা হয় এরপর ওখানকার মালিক আমার কথা শুনে খাবারের দাম কমিয়ে দেয় এরপর আমি খানিকটা ছাড় পেয়ে ওখান থেকে খাবার খেয়ে আবার আসি